হ্যালো হ্যাঁ রাজীব বলছি তুমি মন্তেশ্বরে আছো তো এখন ব্যবসার কি অবস্থা গো খদ্দের পাতি আসছে গোডাউনটা গোডাউনটা দেখেছ তো ভালো করে জল ফল পড়ছে না তো আর ওই দরজাটা দরজাটা যে ভাঙা ছিল খিলটা ওইটা তো ঠিক করিয়েছ কি না আচ্ছা আর দেখবে আমাদের সেই ডান দিকের যে র্যাকটা আছে ওখানে কিছু পুরোনো মাল পড়ে আছে না ওগুলোকে তুমি আগে চেষ্টা করো বার করার দেখো দেখো এই কিছু মানে একদম ডুবে যাওয়ার চেয়ে কিছু আসা অনেক ভালো কিছু না হলে হ্যাঁ হ্যাঁ না হলে ওর প্যাকেটগুলো তুমি চেঞ্জ করে দেবে বুঝেছো প্যাকেটগুলোকে চেঞ্জ করে নতুন প্যাকেট ভরে দাও ভরে দিয়ে ওটাকে তুমি বিক্রি করার চেষ্টা করো

বলছি তুমি সবগুলোই পুরোনো দেখাবে না দশটার মাঝে একটা দেখালে পুরোনো ঠিক আছে চলে যাবে দশটা নতুন দেখালে তার মধ্যে একটা পুরোনো দেখিয়ে দেবে তাহলে অতটা কেউ গুরুত্ব করবে না তার ফাঁকে যদি বেরোয় তাহলে বেরিয়ে যাবে ওটা কোনও অসুবিধা হবে না বুঝলে হ্যাঁ হ্যাঁ দরকার পড়ে পুরো অর্ধেক দামে করে দাও কোনও চিন্তা নেই ওগুলো আগে কত আগে তিনশো করে ছিল মনে হয় নাকি হ্যাঁ দেড়শো পেলেই দিয়ে দেবে কোনও অসুবিধা নেই যদি তিনশো হয় দিয়ে দেবে আর কালকে মাল পাঠিয়েছিলাম তো কালকে কিছু মাল পাঠিয়েছিলাম সেই ছাপা শাড়ি এইসব পাঠিয়েছি হ্যাঁ হ্যাঁ ওইগুলো সব ভালো ভালো করে দেখবে রাখবে ঠিক আছে যেন বৃষ্টি ফ্রিষ্টি না পড়ে যায় দুটো কম এসছে টোটাল টোটাল টোটাল ছিয়াত্তরটা পেজ ছিল না চুয়াত্তরটা ছিল দেখবে একবার গুনে দেখবে ভালো করে দেখবে কম তো হয় না কম তো হয় না আমি তো সে বাসে তুলে দিয়েছিলাম আমি নিজে হাতে গিয়ে বাসে তুলে এসেছিলাম তুলে না না সেই যে বাসটা আমাদের প্রতিবারে নিয়ে যায় না ভাগীরথী ভাগীরথী হ্যাঁ ভাগীরথী বাসটা হ্যাঁ হ্যাঁ না হলে আমি যার কাছে মালটা নিই তাকে গিয়ে আমি তাহলে বলবো একবার যে দুটো পিস মাল কম আছে কি ব্যাপার দেখো কম তো কোনদিন হয় না আজকে কম হয়েছে তাই তো নাকি আচ্ছা খাওয়াদাওয়া করলে